আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছি যে চন রাত্রিবেলায় চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দগ্রহণের সময় দেখেছি চাঁদটাকে একটু একটু করে রাহু গ্রাস করছে এবং আস্তে আস্তে গোটা চাঁদটাকে রাহু গ্রাস করলো তো সেই সময় দেখেছি মানুষজনের একটা মানে কুসংস্কারের মতো সেই সময় না কি যতো মাটির হাঁড়ি থাকে সব ফেলে দিতে হয় বাড়ি থেকে কোনো সোগড়ি জিনিস থাকলে সব ফেলে দিতে হয় আর সবথেকে মজার জিনিস হচ্চে সেই সময় না কি ঝাঁজ ঘন্টা শাঁক থালা বাসন যে যেটা পারবে সেটাই তাকে বাজাতে হবে এইগুলোই আমাকে ভীষণভাবে মুগ্ধ করে